পশ্চিমবঙ্গে ব্যবসা শুরু করতে গেলে প্রথমত আমাকে একটা ভালো পরিবেশ ভালো পরিবেশে আমাকে ব্যবসাটা শুরু করতে হবে তো সেখানে খুব ভালো উদ্যোক উদ্যোক্তা যারা আমাকে আমাকে সাপোর্ট করবে ব্যবসাটা ছোট থেকে বড় করার জন্য যেসব যেসব লোকেরা আমার সঙ্গে থাকবে ব্যবসাটা দাঁড় করানোর জন্য সব জায়গায় মানে সব জায়গায় তো ভালোভাবে ব্যবসা করা যায় না মানুষের সাপোর্টও দরকার এই ব্যবসা একটা দাঁড় করানোর জন্য সব জায়গায় সব ব্যবসাও করা যাবে না যেমন আমি তো একটা স্কুলের সামনে গিয়ে মদের দোকান খুলতে পারব না সেটা আমাকে সেটা আমাকে মানুষজন আমাকে সেই ব্যবসাটার জন্য কোনো মানুষজন আমাকে সমর্থন করবে না যে তুমি এখানে এই ব্যবসাটা করো ছোট থেকে বড় একটা ব্যবসা শুরু করার জন্য মানুষের সাপোর্ট দরকার আমার ভালো পরিবেশ দরকার আর মানুষের সাপোর্টও দরকার টাকা পয়সার দরকার এইসব না থাকলে আমি একটা ভালো ব্যবসা শুরু করতে পারব না একটা ভালো পরিবেশ না থাকলে আমি সেখানেও ভালোভাবে ব্যবসা শুরু করতে পার আমার কোনো কাস্টমার থাকবে না সেখানে যত ভিড়ভাট্টা এলাকা হবে তত আমার ব্যবসাটা করতে ভালো হবে সেখানে আমি তত কাস্টমার পাব ভালো মানুষজনের দরকার যারা আমাকে সাপোর্ট করবে সেই ব্যবসাটার জন্য সবসময় আমার পাশে থাকবে কোনো বিপদ আপদ হলে তারা আমাকে সাপোর্ট করবে যে তুমি বি বিপদ থেকে আমাকে মানে বের করতে সাহায্য করবে যে তুমি ব্যবসা করো আমরা তোমার সঙ্গে আছি এইটাই এই এই জন্যই একটা ভালো পরিবেশ দরকার যেখানে আমি ব্যবসা করতে পারব এইটাই একটা উদ্যোগ বা সমর্থন